হ্যালো কাস্টমার কেয়ার আমি বাড়ি থেকে বলছি যে আমার এই লাইনে লাইন থাকে না আমি বিল দিচ্ছি অথচ লাইন নেই আমি বিল দিয়ে যাবো আর লাইন থাকবে নে কিছু না ব্যবস্থা নেই এ এটা একটু না ব্যবস্থা নিলে কি টাকা দেবো বিল গুনব আর কানেকশান থাকবে না এ হয় তাহলে কিন্তু আমি এর ব্যবস্থা নেবো না তো পরের বিলগুলো আর দেবো না